আমাকে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিলো তার মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে এবং যেটি আমার সব সময় মনে থাকে সেটি হচ্ছে একটি ক্রিকেট ম্যাচের কথা সেই ম্যাচের কথা আমি সারাজীবন ভুলতে পারব না কারণ এই ম্যাচের সময়ে আমাকে একজন প্লেয়ারকে ইচ্ছাকৃতভাবে আউট করতে হয়েছিলো এবং ব্যাটসম্যানকে নিজের ইচ্ছাকৃতভাবে আউট হতে হয়েছিলো কারণ সে না ইচ্ছাকৃতভাবে আউট হয় আউট হলে আমাদের যে হ্যান্ড ডিক্লেয়ার ব্যাটসম্যান ছিল সে কোনও মতেই নামতে পারত না তাই তাকে ইচ্ছাকৃতভাবে আউট হতে হয়েছিলো শুধুমাত্র পাঁচ রান করার জন্য একজন ভালো ব্যাটসম্যান প্রথমে নেমেছিলো ওপেনিং এ তারপরে সে কিছুক্ষণ খেলার পরে তার একটি চোট লাগার কারণে সে হ্যান্ড ডিক্লেয়ার দিয়ে উঠে গিয়েছিলো লাস্ট ওভারে আমাদের দরকার ছিল পাঁচ রানের প্রথম তিন বল যখন সেই ব্যাটসম্যান খেলতে খেলতে গ্যাপ খেয়ে চলে যায় তার শেষের তিন বল ছিল শুধুমাত্র পাঁচ রান করার জন্য তখন সকলের মধ্যে শঙ্কা ছিল সেই ব্যাটসম্যানটি পাঁচ রান করতে পারবে না তাই তাকে ইচ্ছাকৃতভাবে রান নিতে গিয়ে আউট হতে হয়েছিলো সে ইচ্ছাকৃতভাবে রান নিতে গিয়ে আউট হয়ে যায় সকলের কথাতেই এই সিদ্ধান্তটা আমি ছিলাম দলের ক্যাপ্টেন তাই আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছিলো বাধ্য হয়ে তাছাড়া আমরা ম্যাচটি জিততে পারতাম না যদিও এই ম্যাচটি জেতার জন্যে শুধুমাত্র বাধ্য হয়েছিলাম তাকে ইচ্ছাকৃতভাবে আউট করতে সেই ইচ্ছাকৃতভাবে আউট হওয়ার পরে হ্যান্ড ডিক্লেয়ার ব্যাটসম্যান যাকে চোট লেগেছিলো সে ম্যাচে নামে এবং প্রথম বলেই সে একটি চার মেরে দিয়েছিলো এবং তার পরের বলে সে রান নিয়ে আমাদেরকে ম্যাচটি জিতিয়ে দিয়েছিলো এইভাবে আমি আমার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এই সিদ্ধান্তটি নেওয়ার জন্য আমি আমার পুরো ক্রিকেট টিমের কাছেই পরামর্শ করেছিলাম সকলে মিলে পরামর্শ নিয়েই আমরা এই সিদ্ধান্তটি গ্রহণ করেছিলাম এবং এটিকে কার্যকরী করে তুলেছিলাম